একজন আমানতকারী চাইলেই ব্যাঙ্কে বিভিন্ন রকমের স্কিমে টাকা রাখতে পারে যেমন সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে একজন ব্যক্তি তার টাকা সবসময় ব্যাঙ্কে একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারে রাখতে পারে এবং তার থেকে যখন ইচ্ছা টাকা লেনদেন করতে পারে এছাড়া রয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্ক থেকে টাকা শেয়ার বাজারে বা ব্যাঙ্কেরই বিভিন্ন শেয়ারে সেই ব্যক্তি টাকা ইনভেস্ট করতে পারে এর ফলে সে শেয়ারের মুনাফা লাভ পেতে পারে এছাড়া রয়েছে ফিক্স ডিপোজিট ফিক্স ডিপোজিটের মাধ্যমে কোনও ব্যক্তি যদি ব্যাঙ্কে টাকা রাখেন তাহলে একটি নির্দিষ্ট সময় অন্তর সেই ব্যক্তি ওই ফিক্স ডিপোজিটের এগেনস্টে কিছু পরিমাণ এক্সট্রা সুদ পাবেন ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের তুলনায় সুদের হার একটু বেশি তার ফলে কী হবে সেই ব্যক্তি ফিক্স ডিপোজিটে একটু বেশি লাভ পেতে পারে এছাড়া ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ষাটোর্ধ্ব ব্যক্তিদের আরও কিছু বেশি পরিমাণ সুদ দেওয়া হয় এছাড়া এখন বিভিন্ন ক্ষেত্রে আপনার ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখার বিভিন্ন স্কিম রয়েছে সেক্ষেত্রে পড়াশুনার জন্য কোনও ব্যক্তি যদি চায় তার ছেলে মেয়ের পড়াশুনার জন্য টাকা রাখতে তাহলে একটি নির্দিষ্ট বয়সে টাকার অ্যামাউন্ট পাওয়ার জন্য বেশি পরিমাণ সেই অল্প অল্প করে টাকা প্রতি মাসে জমিয়েও টাকা রাখতে পারে এছাড়া কী করতে পারে এক ব্যক্তি একটা ব্যাঙ্কে না খুলে অন্য ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খুলতে পারে দুটো তিনটে এরকম ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে বিভিন্নভাবে টাকা সে রাখতে পারে